শহর এবং গ্রামের বিদ্যালয়গুলির মধ্যে অনেকটাই ব্যবধান রয়েছে শহরের বিদ্যালয়গুলির মধ্যে নিয়ম শৃ্ঙ্খলা আছে গ্রামের বিদ্যালয়গুলির মধ্যে অতটা নিয়ম শৃঙ্খলা নেই শিক্ষক শিক্ষিকারা বেশী ক্লাস করান না তারা বাচ্চাদেরকে নিজেদের মতো কাজ করতে দিয়ে চলে যান তারা এইগুলোর দিগে বেশী নজরই রাখেন না কিন্তু শহরের বিদ্যালয়গুলোতে এসব করার কোনও অবসর নেই শহরের শিক্ষক শিক্ষিকারা তাদের ছেলেমেয়েদের বা ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়িয়ে থাকেন একটা নিয়ম শৃঙ্খলাতে বেঁধে রাখেন এর ফলেই বেশী শহরের বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা এসে নিয়ে ভর্তি হয় এবং এখানে পড়াশোনাও খুব ভালো হয় প্রত্যেকটা শ্রেণি খুব ভালোভাবে যত্নসহকারে শেখানো হয় কিন্তু গ্রামে বেশী এখন শিক্ষক শিক্ষিকা না থাকায় শ্রেণিগুলি করানো সম্ভব হচ্ছে না তার ফলে ছাত্রছাত্রীদের অনেকটাই অসুবিধে হয়ে গেছে তারা কিছুটা শিখতে তারা কিছুই শিখতে পাচ্ছে না তাই আমার মনে হয় যে গ্রামের থেকে শহরে এসে পড়াশোনা করলে বেশী মানুষের উন্নতি হবে